কি দাদা ভালো আছেন আমি আমিরুল বলছি বলছি এখন দোকানে আছো ফল শাকসবজি পাওয়া যাবে কি এখন গেলে ওই ফল শাকসবজি সব

আমি বেশি বেশি করে বিক্রি করব কিরকম দাম নিচ্ছ তরমুজ কত করে চলছে কী বলো তিরিশ করে সব জায়গায় তুমি পঞ্চাশ ষাট বলছ দামটা বেশি হয় না আমি এক কুইন্টাল নেবো বিক্রি করবো বান্ডেল করে পাড়ায় পাড়ায় না দামটা তাহলে আর একটু কমাও তাহলে নিই এমনি তো বাজারে বিক্রি হচ্ছে তিরিশ আর তোমার কাছে পাইকারি নেবো তুমি চল্লিশ দামটা একটু কমালে নিতাম পচা নেওয়ার জন্য আপনাকে ফোন করে বলচি পচা নেওয়ার জন্য আপনাকে ফোন করেছি ভালো মাল কত করে দেবে বলো তা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি এক্ষুনি দোকানে আচ্ছা রাখছি